আমাদের কৃষকদের আমাদের উচিত যে আমাদের যে গবাদি পশুগুলো রয়েছে সেই গবাদি পশুগুলোকে নিরাপদে রাখা কারণ তাদের নিরাপদে না রাগলে তাদের ক্ষতি হতে পারে বা তারা ঠিকঠাকভাবে থাকতে পারবে না তাদের পর্যাপ্ত স্থান অনুযায়ী তাদের নিরাপদে রাখতে হবে এবং তাদের মধ্যে বায়ু চলাচলও প্রদান করতে হবে এবং চাপ কম করতে হবে যাতে তারা মানবিকভাবে প্রক্রিয়াকরণের সুবিধাগুলিতে খুব ভালোভাবে থাকে এবং পরিবহণগুলিতেও তাদের কোনও অসুবিধে যাতে না হয় তাই আমাদের কৃষকদের ভালোভাবে বোঝানো উচিত যাতে তারা তাদের পশুগুলিকে ঠিকঠাকভাবে নিরাপদে ভালো জায়গাতে রাখতে পারে এবং তাদের খাদ্য পর্যাপ্ত পরিমাণে দিতে পারে এবং তাদের পরিবহণ ব্যবস্থাও খুব ভালোভাবে করতে পারে যাতে পরিবহণ ব্যবস্তা বা চলাফেরার সময় পশুগুলির না কোনও ক্ষতি হয় এবং পশুগুলিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময়ও তাদেরকে খুব ভালোভাবে নিয়ে যেতে হবে যাতে তাদের কোনও ক্ষতি না হয় এবং পশুগুলি যেহেতু গবাদি পশু তাই সেগুলিকে খুব যত্ন সহকারে তাদের সেবা করতে হবে